হ্যাঁ হ্যালো বলুন কে বলছেন আচ্ছা আপনি এখন আমার ওষুধগুলো কি খাচ্ছেন সময়মতো আচ্ছা আপনি এই মুহূর্তে মানে এই দুশ্চিন্তাগুলো থেকে বেরোতে পারছেন না তো এটাই আপনার সমস্যা এখন আচ্ছা আপনি আমার চেম্বারে তো আসবেনই তার আগে আমি আপনাকে ফোনেও কিছুগুলো কথা বলছি এই ধরুন আপনি সকালে উঠে এখন আপনি শুরু করুন হাঁটতে শুরু করুন সকালে উঠে হাঁটলে যে সকালের হাওয়াটা এটাতে আপনাকে কিন্তু মানসিকভাবে অনেকটা রিফ্রেশ করবে ঠিক আছে আপনি নেগেটিভ মানে সব কিছু খারাপ খারাপ ভাবছেন তো সেই জন্য আপনার মনের মধ্যে ঢুকে গেছে তো আপনি চেষ্টা করুন একটু ভালো ভালো কাজ করার ঠিক আছে আপনি আর যখনই একা ফিল করবেন আপনি ছাদে উঠে গাছ আপনার বাড়িতে যদি গাছ লাগানো আছে গাছে জল দিন দুএকটা গান শুনুন ঠিক আছে এগুলো নিয়ে চর্চা করতে থাকলে আপনার ওই খারাপ ভাবনাগুলো আসবে না এগুলো দূর করার জন্য আপনাকেই চিন্তা করতে হবে আচ্ছা আপনি কনসেনট্রেট করতে পারছেন না পড়াশোনায় তাই তো ঠিক আছে তো আপনি এক কাজ করুন আপনি আপনি একবার কালকে আমার চেম্বারে চলে আসুন আপনার সঙ্গে সরাসরি কথা বলব তাহলে আমার মনে হয় আরও ভালো হবে আর আপনাকে যেগুলো বলছিলাম গান শোনা একটু সকালবেলা একটু হাঁটা ঠিক আছে এগুলো কাল থেকে একটু শুরু করুন তো পজিটিভলি যদি যদি তার পরেও কিছু না হয় আপনি আসুন আমার কাছে আসুন আমি চেষ্টা করছি আপনাকে ওষুধের ডোজ হয়তো কিছু বাড়িয়ে দেবো বা দেখা যাক কী করছি আপনি আসুন কালকে কথা হবে আপনার সাথে ঠিক আছে কালকে আমি এগারোটার থেকে বসব চেম্বারে আপনি আসুন অসুবিধা নেই রাখছি হুম হুম